আমি আমাদের এ এখানে সাঁতার কাটি আমার আধ ঘণ্টা করে প্রতিদিনই কাটি হ্যাঁ এতে আমার শরীর এবং স্বাস্থ্য ভালো থাকে আমার পাশেই নদী আছে নদীতেই আমি আধ ঘণ্টা করে টাইম দিই এবং